আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষার গুরত্ব অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আমার রাজ্য হল পশ্চিমবঙ্গ এই রাজ্যের সাধারণ ও কথিত মুখের ভাষা হল বাংলা ভাষা এই বাংলা ভাষাতেই সাধারণ মানুষজন থেকে বড় বড় ঘরের লোকেরা সাধারণত কথা বলে থাকে এই বাংলা বাংলা ভাষাতেই বিভিন্ন মনীষী বিভিন্ন ব্যক্তিগণ বিখ্যাত বিখ্যাত বই ও গল্প কবিতা উপন্যাস লিখে গিয়েছেন তার মধ্যে অন্যতম হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও এই ভাষাতেই স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন এবং বাংলা ভাষাকে অনেক গর্বিত কুলে করে তুলেছিলেন এছাড়াও বাংলা ভাষা হল আমাদের মায়ের মুখের ভাষা অর্থাৎ মাতৃভাষা এই ভাষাতেই আমরা ছোটবেলা থেকে কথা বলে আসছি তাই এই ভাষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও এবং করণীয় ভূমিকা পালন করে থাকে